পশুপালনের ব্যবহৃত কিছু সাধারণ খাদ্য যেমন বাড়িতে আমরা পশুকে খেতে দিই যেমন ঘাস খড় ফ্যান সবজি সিদ্ধ আটা এইসবগুলো আমরাও সাধারণত দিই এগুলো খেলেই পশুপালন বা প সরি পশু এগুলো পশু খুব সুস্থ থাকে এবং তার স্বাস্থ্যকর তার স্বাস্থ্য উন্নতও হয় কিন্তু বাজারের যে প্যাকেটজাত খাবার যেগুলো আমরা জানি না তার মধ্যে কী উপকার আছে কিন সেগুলো আমরা জানি না কিন্তু আমরা বাড়িতেই এই সব খাবারগুলো আমরা খেতে দিই পশুদের এবং তাতে তাতে পশুদের স্বাস্থ্য উন্নতি হয় এবং ভালো থাকে সুস্থও থাকে